হ্যাঁ সঞ্জীবনী হাসপাতাল হ্যাঁ নমস্কার আচ্ছা কী ব্যাপারে বলুন কী ব্যাপার কী ব্যাপারে কোন এজের কীরকম একটু ব্যাপারটা একটু বলতেন আচ্ছা দেখুন এখানে প্রসেস বলতে আপনার ধরুন বয়স্কদের জন্য একরকমের আর শিশুদের জন্য ধরুন একরকমের বয়স্কদের জন্য ধরুন আপনি যেই ব্যাপারে ভর্তি করতে চাইছেন প্রথমত আমাদের যে সমস্ত ডক্টররা রয়েছেন চিকিৎসক তাদের কাছে আগে দেখাতে হবে তারা এবারে আপনাকতসকভর্তি করতে চাইছে না কি আপনাকে বাড়িতেই রেখে চিকিৎসা করাতে চাইছে কী চাইছে কী পরামর্শে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো বুঝতে পারছেন

সে সেটা অসুবিধা নেই তো সেখানে দেখুন আপনি প্রাইভেটে কোথায় দেখিয়েছেন সেটা তো আমরা গ্রহণযোগ্য নয় তো আপনি সঞ্জীববাবুর আন্ডারে এখানে এসে দেখাবেন আউটডোরে তারপর তিনি যদি সিদ্ধান্ত নেন সেখানে আবার না আমরা অ্যাডমিশন নেবো বুঝতে পারছেন আশীষবাবুকে দেখান না আশীষবাবু প্রাইভেটে যেই কাগজে লিখেছেন সেইটাকে আপনি এসে হসপিটালে এসে যখন এমার্জেন্সিতে যে থাকবে আপনি সেখানে দেখাবেন আশীষবাবুর ওই লেখাটা তো এমার্জেন্সীতে যে থাকবেন সে যদি মনে করবেন তখনই ভর্তি নেওয়া হবে বুঝতে পারছেন আর আপনার ভোটার কার্ড আধার কার্ড আর আপনার পুর্ব যে সমস্ত চিকিৎসা করেছেন সে সমস্ত কাগজপত্র ডকুমেন্টস যা রয়েছে আপনি নিয়ে আসবেন এমার্জেন্সিতে যেই ডাক্তারবাবু থাকবেন যেদিন যে ডাক্তারবাবু থাকবেন তিনিই সিদ্ধান্ত নেবেন আপনি বলছেন ঠিক আছে তো সে তিনিই সিদ্ধান্তটা নেবেন কী বুঝছি বুঝতে তো পারছেন আপনি হ্যাঁ আপনি এবারে আপনার যদি এমার্জেন্সি হয় এমার্জেন্সিতে নাহলে এবারে আপনি আউটডোরে টিকিট কেটে দেখাবেন বুঝতে পারছেন তিনি সিদ্ধান্ত নেবেন ঠিক আছে ধন্যবাদ